ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় যোগাযোগ হয় এভাবেই হয় যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা অনেকেই কাজের সূত্রে নানা দেশে যায় যেমন তামিলনাড়ু ব্যাঙ্গালোর গুজরাট দিল্লী ইত্যাদি তো সেখানে গিয়ে বাঙালিরা যতই তাদের ভাষায় কথা বলার চেষ্টা করুক কিন্তু তাদের টানটা বাংলাই থেকে যায় এবার ওখানকার মানুষদের সঙ্গে বাংলায় কথা বললে বা ওখানকার মানুষরা যখন বাঙালিদের সঙ্গে ওদের ভাষায় কথা বলে তখন এইভাবে বারবার কথা বলতে বলতে আমাদের বাঙালিরাও ওদের ভাষাও কিছুটা শিখতে পারে ওরাও আমাদের বাংলা ভাষা কিছুটা শিখতে পারে এইভাবেই বাংলা ভাষার যোগাযোগ হয়েছে বিভিন্ন অঞ্চলে